হ্যালো এই জাহানা ডাক্তারবাবু বলছেন হ্যাঁ আমি এই বর্ধমান থেকে বলছি আমি এই আপনার একটা বন্ধু থেকে মানে মানে আমার একটা বন্ধুর থেকে নম্বর পেয়েছিলাম আপনি কি সান হসপিটালে বসেন আচ্ছা হ্যাঁ আমার হ্যাঁ আমার এই বেশ কিছুদিন ধরে আর কি মাথাব্যথা চলছে আর কি যাই কাজ করছি না কেন এই বেশিক্ষণ করতে পারছি না আধ ঘন্টার বেশি করলে খুব মাথায় ব্যথা করছে প্রবলেমটা আমি ঠিক বুঝতে পারছি না যে কেন করছে আমি তো প্রেশার টেশার মাপালাম তারপর দেখছি না প্রেশার তো কোনো ফল্ট করেনি তা এখন আমার রিপোর্ট টিপোর্ট আর কিছু করাই নি যা আপনি ভাবছি যে আপনার সঙ্গে তাহলে একবার কথা বলে রিপোর্ট করাবো হ্যাঁ বেশিরভাগ ওই রাত্রেই করে কারণ সব কিছু সেরে যখন রাতে ঘুমাতে যাই তখন বেশি ব্যথাটা করে হ্যাঁ কাজের চাপ তো সবারই থাকে কিন্তু সেরকম চাপ নয় তো ওইগুলোই বুঝতে পারছি না যে যদি কাজের বেশি চাপ থাকতো তাহলে তো আমি ভাবতাম যে কাজের জন্য হচ্ছে কাজ তো সেরকম অতিরিক্ত চাপের নয় তারপরেও মাথাব্যথা হ্যাঁ হ্যাঁ শুনি আর আপনার ফিজ কত হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি যেতে পারবো আপনার ফিজ কত যদি দেখেন

ঠিক আছে তাহলে কালকে যাচ্ছি তখন নাম লিখিয়ে নেবো তাহলে ঠিক আছে ডাক্তারবাবু তাহলে এই কথাই রইলো আমি নাম লিখিয়ে তাহলে আপনার সঙ্গে পরে কথা বলে নেবো ঠিক আছে রাখলাম হ্যাঁ ঠিক